হ্যাঁ বলেন হ্যাঁ বলুন ও আচ্ছা বলুন কী সমস্যা আপনার হ্যাঁ বলেন হ্যাঁ এটা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে চারদিকে তো এটার জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার আপনাদের এবং সুতির কাপড় পরা উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত বেশি করে শাক সব্জি খাবেন জল খাবেন শুনতে পাচ্ছেন আপনি এগুলো আপনা ক এগুলো আপনারা করেন এগুলো এগুলো কারণে হচ্ছে আপনি সুতির কাপড় ইউস করেন তো তো আপনার এলাকায় আপনারা এক দিন আমাদেরকে ডাকেন আমরা তো আপনাদের সাহায্য করার জন্যই আছি আপনাদের ওয়ার্ডের মহিলারা সবাই মিলে একটা দরখাস্ত করেন আমার কাছে আমাদের এলাকাতেই আমাদের অফিসে কিম্বা বা পৌরসভাতে জমা দিলেও হবে আপনারা আমাদের মানে ওয়ার্ডের সবাই মিলে জমা দিন এক দিন আমাকে ফোন করুন আমি আমার টিম নিয়ে চলে যাবো

আচ্ছা